বাগান করার জন্য আমি সমস্ত সরঞ্জাম কিনেছিলাম প্রথমে ভেবে পাচ্ছিলাম না আমি বাগানটা কীভাবে লাগাবো তারপরে বাড়িতে যেয়ে মাকে জিজ্ঞেস করলাম মা বাগান করতে আমাকে কী কী লাগে আমাকে একটু তুমি সাহায্য করো তখন মা আমাকে বললো একটা বালতি একটা মগ একটা কোদাল একটা স্প্রে মেশিন এই সবগুলো প্রথমে কিনে নিয়ে এসো বাজার থেকে তার পরের দিনে আমি বাজারে গেলাম বাজারে যেয়ে কিছু ফুলের গাছকে আমি সঞ্চয় করে রাখলাম কিনে রাখলাম কিনে তারপরে বাড়িতে রাখলাম তার পরের দিনে আবার বাজার গেলাম বাজারে গিয়ে ওই সকল জিনিসপত্রগুলো কিনলাম একটা বালতি মগ কোদাল স্প্রে মেশিন ঠেকা একটা ঝাঁটা এই সবগুলো কিনে নিয়ে এলাম তারপরে বাগান করার জন্য যে সকল উপকরণ লাগে সে সকলগুলো কাছাকাছি রাখলাম রেখে বাগান করার জন্য আমি সব লম্বা ভাবে জায়গা করলাম আগে কোদালে করে মাটি খুঁড়ে খুঁড়ে গাছগুলোকে পুঁতে নিলাম একে একে করে লম্বা ভাবে লাগাতে হবে তারপরে কি করলাম বালতি ও মগে একটু জল নিলাম জল নিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিলাম একটু মিশ্র সারও আমি ছড়িয়ে ছড়িয়ে তারপরে দিলাম একটু স্প্রে মেশিন নিয়ে আমি তাতে একটা ওষুধকে গুলে রাখলাম যাতে পাতাতে পোকা টোকা যাতে না লাগে সেই কারণে যখন গাছগুলো একটু বড় হয়ে গেল তখন আমি ওই স্প্রে মেশিনে করে স্প্রে করে দিতাম যাতে গাছের পাতাগুলো পোকা না হয় পোকা লাগলে তো গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় সেই কারণে আমি গাছের পাতাগুলোকে একটু স্প্রে করে দিতাম ভালোভাবে অনেক রকমের ফুলের গাছকে আমি লাগিয়েছিলাম আজ আমার ফুলের গাছ অনেক বড় হয়ে গেছে মাঝেমাঝে আমি কি করতাম ঝাঁটা দিয়ে ওই গাছগুলোকে সরে সারি সারিভাবে লাগিয়েছিলাম সেইখান থেকে লম্বাভাবে ঝেঁটিয়ে একটা ঠেকা নিতাম তাতে যে শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ে যেত রোদে সেই পাতাগুলোকে তুলে ফেলে দিতাম এভাবে বাগানটা একটু যদি পরিষ্কার করে রাখি তাহলে সেটা দেখতেও খুব সুন্দর লাগে আর মাঝেমাঝে সারগুলোকে ছড়িয়ে দিতাম তাহলে গাছগুলো তেজে একটু বেড়েও উঠত